হ্যাঁ বলুন হ্যাঁ সুব্রত বলছি ও হ্যাঁ বাপি বলো হ্যাঁ দেখলাম তো তোমাদের অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে তো আমরা চাইবো যে চাইছিলাম যে রেজাল্টটা আরো ভালো হবে তো দেখলাম অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে হ্যাঁ ওটার জন্য হুম ওটার জন্য আমি চেষ্টা করবো মানে স্টুডেন্টদের কোন কোন জায়গায় অসুবিধা রয়েছে সেগুলো জানার আমি স্যারেদের সাথেও এ বিষয়ে আলোচনা করেছি স্টুডেন্টদের সাথেও একবার আলোচনা করবো যে ওদের মানে প্রবলেমটা কোথায় হচ্ছে যে ওরা পড়াশোনা আদৌ বুঝতে পারছে না পারছে না এই জন্য আমি আলাদা করে একদিন ক্লাস রাখছি স্টুডেন্টদের সাথে ওই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ আমি দেখছি একবার হেডস্যারের সাথেও ওই বিষয়ে কথা বলবো আর তোমার যে প্রবলেমটা বললে ওই তোমাদের স্কুলের যে মানে অংকের স্যার যিনি আছেন বিকাশ মাহাতোবাবু ওনার সাথেও আমি একবার কথা বলে দেখছি আর আমি অবশ্যই স্টুডেন্টদের সাথেও একবার কথা বলবো দিয়ে দেখি কী করা যায় আমরাও চাইবো যে আমাদের স্কুলের রেজাল্ট যেন ভালো হয় তো আমি দেখছি এই বিষয়ে হেডস্যারের সাথেও কথা বলছি আর কোচিং ক্লাসের ব্যবস্থাও আলাদা করে করছি ওই স্কুল টাইমের শেষে কোনো একটা ডেটে হয়তো ওই ক্লাসটা নেওয়া যেতে পারে হ্যাঁ তোমরা আমিও ওটাই বলছিলাম স্যারেদেরকে যে টেস্ট পেপার যখন বেড়িয়ে যাবে টেস্ট পেপারটা ভালো করে স্টুডেন্টদের সাথে ডিসকাস করে দেবেন এবং আরো ভালো করে পড়াবেন ওদেরকে আর তোমাদেরকেও আমি একটা কথাই বলবো তোমরা আমাদের যে টেস্ট পেপারগুলো আছে আমাদের স্কুলের টেস্ট পেপার এবং আরো বিভিন্ন যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে সেই টেস্ট পেপারগুলো ভালো করে ফলো করো এবং বিভিন্ন সালের কোয়েশ্চেনগুলোও ভালো করে ফলো করো ওখান থেকে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে আর হ্যাঁ তোমরা চাইলে করতে পারো অসুবিধা নেই আর ওই টেস্ট পেপারটা ওইগুলো থেকে ওইগুলো থেকেও অনেক রকম কোয়েশ্চন আসে আর এইগুলো চাইলে প্রথম থেকে ফলো করতে পারো এবং আরো সাথে অনেকরকম বই আছে যেগুলো তোমরা ফলো করতে পারো এবং ওইগুলোই আর কি হ্যাঁ ভিডিওটা আমি দেখছি আর আমি ইমেডিয়েটলি স্যারের সাথে কথা বলে আর তোমাদের জানানোর চেষ্টা করছি ওইটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি